গান যারা ভালোবাসে ভালোবাসা ছাড়া গানের কোনো দিন হয় না গান করা সম্ভব না তবে গান করতে গেলে প্রথম দরকার হচ্ছে যে গানের গানের প্রতি হচ্ছে প্রচুর ভালোবাসা আর তার দক্ষতারও খুব প্রয়োজন তার সঙ্গে তার গলা তারও খুব প্রয়োজন আর গলা ঠিক করার জন্য তাকে খুব ভোরবেলা উঠে গারগেল করে সেই গলা নিয়ে এখন বসে তার কী বলবো গলার হচ্ছে একে কাজ করা মানে গলার যে ব্যায়ামটা হয় সেটা করা খুব প্রয়োজন হয় আর গান শিখতে গেলে খুব ছোটোবেলা থেকেই গান শেখা প্রয়োজন তবেই তার গলাটা ঠিক ঠাকভাবে আসে ধরো তিন বছর বয়স থেকে তাকে হারমোনিয়াম হাতে দিলে তবেই সে হারমোনিয়ামের প্রতি তার যে দক্ষতা সেটাই এসে পৌঁছাবে বা তার যে ভালোবাসা সেটা এসে পৌঁছাবে সেজন্য গান শেখাতে যদি শেখানোর বা শেখার যদি দরকার হয় আমার মনে হয় যে খুব ছোটোবেলা থেকেই গানের প্রতি তার ভালো লাগার ভালোবাসাটা দেওয়া খুব প্রয়োজন সেজন্য খুব ছোটো থেকেই তার মধ্যে গানটাকে দিতে হবে এবং তার গানের যে দক্ষতা আছে সেটাকে তুলে ধরতে হবে আর গান সেইভাবেই করানো প্রয়োজন যে যে যেরকম গলা সেরকম অনুযায়ী তাকে সেই গানই শেখানো প্রয়োজন যা রবীন্দ্রসঙ্গীতের গলা তাকে রবীন্দ্রসঙ্গীত যার কোরাস গড় গলা আছে তাকে কোরাস এইরকমভাবে শেখালে বোধহয় গানটা খুব ভালোভাবে নেওয়া যায় আর গান ওইভাবে হয় না যদি ঠিক ঠাকভাবে না নেওয়া যায় গানটাকে না শেখানোই বোধয় অনেক বেশি ভালো হবে আর যদি শিখতেই চাই বা যদি ইচ্ছেই থাকে তাহলে তাকে খুব ভালোভাবে নেওয়াটাই খুব প্রয়োজন বলে আমার মনে হয়